জলখাবার হিসেবে অনেক কিছুই বানানো যেতে পারে স্বল্প সময়ের মধ্যে যেগুলোর মধ্যে কয়েকটা হলো যে কড়াইশুঁটির কচুরি বা লুচি আলুর পরোটা বা ছানার পরোটা এর সাথে মটর আলুর একটা তরকারি আরামসে তৈরি করে ভালো জলখাবারের ব্যবস্থা করা যেতে পারে এটা এই মটর কলাইয়ের কচুরি বা লুচি তৈরি করতে গেলে সবুজ মটর আর ময়দা অল্প ভালো করে সবুজ মটরটাকে সেদ্ধ করে নিয়ে ওভাবে তৈরি করা যায় আর ছানার পরোটাও তাই ছানার সাথে ময়দাটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়ে একদম ময়দা মেখে রুটির উপযুক্ত তৈরি করে সেইখানে তাকে বেলুনিতে বেলুনিতে বেলে সাদা তেল বা ঘি যেরকমভাবে হোক যেটা খাবার প্রয়োজন হবে বা যেটা ওটা গরম গরম পরিবেশন করলে খেতে খুব সুস্বাদুই লাগে এর সাথে মটর বা ছোলার সাথে আলু মটর কলাই বা ছোলা দুটোই দেওয়া হয় মটর কলাইয়ের সাথে আলু বা ছোলার সাথে আলু আলুটা ভালো করে কষে নিয়ে মটর কলাইটা বা ছোলাটাকে সিদ্ধ করে তার সাথে একটু হালকা কষে নিয়ে প্রয়োজন মতো ঝাল দিয়ে ওটাকে আস্তে করে জল দিয়ে সেদ্ধ করে নেড়ে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করলে খেতে খুবই দুর্দান্ত লাগে